আমি আমি ছাড়া আমার স্বামী বাগান তৈরি করতে খুব ভালোবাসে স্বামীও সে বাগানে গিয়ে গাছ লাগায় ফুল গাছ জাম গাছ আম গাছ বিভিন্ন ফলের গাছ ওগুলোকে নিজে হাতে যত্ন করে তারপর ওগুলো নিজে হাতে জল দেয় সার দেয় যখন যে সময়ে বৃক্ষরোপণ করতে হয় বা যেই সময়কালীন ফুল গাছ লাগাতে হয় সেগুলো সে নিজে হাতে তৈরি করে এবং নিজে হাতে লাগায় তারপর সেগুলো বিষ দেয় সার দেয় সেগুলোকে ভালোভাবে তৈরি করে ওর খুব আগ্রহ